হ্যাঁ হ্যালো বল রে এই চলছে কোনো রকমে হ্যাঁ যাবো যাবো আমিও ভাবছিলাম তোর মতন আয় ওই ইয়েটায় তোর মোটর সাইকেলটায় ওইটাই যাবো মোটর সাইকেলটায় দেব তাহলে কুড়ি টাকা করে আর কি কুড়ি টাকা করে আমি আর আমাদের বাপ আমি পুরুলিয়ার ছেলে বটি আচ্ছা বলছো তুই দেখ এবার কতই আশেপাশে বেশি মেয়েছেলের হোস্টেল ফোস্টেল দেখে চলে যাস না আরও ও আমার কোন নজর আমার কোন নজর খারাপ না আমার সব নজর ভালো আছে তা বলি তাহলে যাওয়ার সময় দুটো বিয়ার তুলে নিবি নাকি খেয়েদেয়ে যাবো খেয়ে দেয়ে যাবো নিশ্চিন্তে তাহলে আর না করবে কাছে ঘরে করে নিয়ে নেবো না না তত ভালো কাজ করতে হবে না রান্না করে আমি নেবো তোকে অত ভালো কাজ করতে হবে না বাবা কটা নাগাদ ওই তোর কি বলবো সাড়ে দশটা সাড়ে দশটা এগারোটা এগারোটা

আরে দু আড়াই ঘণ্টা থাকবো তারপর ফিরে যাবো আর কি করবো আমি ভদ্র হয়েই থাকবো আমাকে ভয় পাবে নাই শোন শোন আর ফালতু বকে লাভ নাই চ কালকে দেখা হবে আসছি আমি